প্রথমত নাচটা ভীষণ ভালো লাগে নাচটা একটা জনপ্রিয় শিল্পী হিসেবে মনে করা হয় নাচ গান একবারে সব কিছু নাচটা এত সুন্দর মানে আমি নিজেও নাচ করতে ভীষণভাবে পছন্দ করি আর সবাইকে অনুপ্রেরণাও করি যে তোমরা নাচটা শেখো তোমরা নাচটা বন্ধ করো না এখনকারের মায়েরাকে দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছে নাচের স্কুলে যাচ্ছে সেখানে এবারে তাদেরকে প্র্যাকটিস করিয়ে এবারে প্রোগ্রামে অ্যাটেন্ড করছে সেখানে অ্যাটেন্ড করে এবারে দুর্গা পূজা জগদ্ধাত্রী পূজা প্রত্যেকটা অকেশনে এবারে দেখা যায় সেই ছোটো ছোটো মেয়েরা নাচ গান করে তাদের পারফরমেন্স সবাইকে দেখাচ্ছে বাড়ির ফ্যামিলিরা এল বাড়ির ফ্যামিলিরা এলে তাদের বাচ্চাদের সব পারফরমেন্স সব দেখল এভাবে নাচটা খুব ভালো লাগে আগেকারের গান আশা ভোঁসলে যত রকমের রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি সব রকমের নাচ আছে সেসব নাচগুলো সব দারুণ দারুণ গানের সব নাচ নিজেও নাচ পছন্দ করি সবাইকেও বলি যে নাচটা করো নাচটা খুব ভালো এরকম বাচ্চারাও সব নাচ করে বড়রাও নাচ করে এমন এমন একেকটা গানে নাচের তালটা দেওয়া যায় নিজেকেও নিজেও নাচ করা যায় আবার অপরজন যে দাঁড়িয়ে থাকে তারাও নাচটা করে তারাও না হাত তুলে কোমর দুলিয়ে না করে তারাও থামতে পারে না তাই নাচটা ভীষণ ভীষণ দরকার সবার প্রতি একটা ভালোবাসা দরকার গান নাচ কবিতা যা কিছু আছে নাচটা তো ভালোবাসা দরকার প্রথমে যে কোনো জিনিসটা ভালোবেসে মন দিয়ে করলে সেটা আরও আরও বড়র দিকে এগিয়ে নিয়ে যায় নাচটা ভালোভাবে করা থাকলে সেটা আরও প্রতিযোগিতার স্টেজে বড় বড় শোতে যাওয়া যায় নাইট শোতে যাওয়া যায় ক্লাব শোতে যাওয়া যায় চারদিকে যেয়ে নাচটাকে আরও বড়ভাবে দেখতে পাওয়া যায় আর বাচ্চারা তো এখন ছোটোর থেকে বড় হয় না ছোটোর থেকে নাচটা শিখে তারা বড় হয়ে তারা সব শিখছে এবারে ছোটো ছোটো বাচ্চারা সব নাচ করে নাচ শেখে স্যারদের কাছে ম্যাডামদের কাছে নাচটা শেখে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি ভারতনাট্যম এই সব নাচগুলো করে তারা সব আবার বড় বড় পারফরমেন্সে স্টেজে সব শো হয় তাই নাচটা খুব ভালো নিজেও নাচটা করি সবাইকেও বলি নাচটা শেখো